শিশুর প্রথম বছরে তার জন্য সঞ্চালিত বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে তার মধ্যে একটা হলো ছ দিনে ষষ্টিপূজো করতে হয় এবং যখন একুশ দিন শিশুর বয়স আ তখন সেখানে আ শিশুর মানে শিশুর সহ শিশুর পরিবারের যে লোকজন রয়েছে তাদেরকে নখ কেটে শুদ্ধ হতে হয় এবং শিশুর যখন ছ মাস বয়েস তখন শিশুর আ শিশুর হচ্ছে অন্নপ্রাশন বা যেটাকে মুখেভাত বলে সেটা হয় এবং মামাবাড়ি থেকে মামা আসে এবং আ সেই শিশুর মুখে হচ্ছে ভাত তুলে দেয় এবং এটাই এখানে মুখেভাত বা অন্নপ্রাশন নামে প্রচি পরিচিত